আমি একটি নতুন ব্যবসা শুরু করতে চাই কিন্তু সেই কিন্তু সেই ব্যবসা করার জন্য আমার অনেক কিছু প্রয়োজন আছে যেরকম আমি ফাস্টফুড ফাস্টফুডের একটা দোকান দিব তাতে আমার হাঁড়ি কড়াই বাসনপত্র এবং একটা স্থান এবং সেই জায়গায় যদি আমার না হয়ে থাকে তাহলে আমার ভাড়া দিয়ে সেই জায়গাটাকে করতে হবে সুন্দর ভাবে হুম আমার আগুনের ব্যবস্থা সেই জন্য আমার মূলধনের দরকার আছে হ্যাঁ যদি আমি আরও একটু বড়ো করে ব্যবসাটা করতে পারি কোনো এক লোককে রাখতে পারি সেই লোকের মাধ্যমে আমি কাজটা যদি করতে পারি আরও ব্যব খেতেও আমার মূলধনের প্রয়োজন এই জন্য আমি মনে করি ব্যবসাটাকে যদি সেইভাবে ভালোভাবে করতে চাই তাহলে অবশ্যই আমার ব্যবসা জন্য শুরু করার জন্য প্রথমেই আমার বড়ো একটা মূলধন হলে পরে খুবই ভালো হয়